শিক্ষা নির্দিষ্ট সাংস্কৃতিক চর্চা প্রভাহিত করেছে হ্যাঁ শিক্ষা এমনই একটা শিক্ষা যে শুধু পড়াশোনা বা লেখা এটাই শিক্ষা নয় শিক্ষা প্রত্যেকটা জিনিসই শিক্ষা একটা রয়েছে যেমন শরীর চর্চা একটা শিক্ষা ব্যায়াম শিক্ষা ছবি আঁকা একটা শিক্ষা সর্বদাই কী শিক্ষা প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা বাচ্চাদেরকে সর্ব সব দিক থেকেই কী শিক্ষা হচ্ছে আমাদেরকে কী সর্বদা এগিয়ে নিয়ে যায় শিক্ষা ছাড়া আমরা কোনো মতে কোনো পরিস্থিতিতেই চলতে পারবো না কারণ আমাদেরকে বই পড়তে গেলেও আমাদেরকে সে শিক্ষা পড়ার শিক্ষা গ্রহণ করতে হবে কোথাও যেতে গেলেও আমরা যে যাবো সেখানে আমাদেরকে পড়ে বাসে উঠতে হবে এবং আমরা যে রাস্তার সাইডে যে বোর্ড দেখবো সেই বোর্ডে আমরা পড়ে বুঝতে পারি যে কোথায় আসলাম কোথায় গেলাম সেটাও একটা শিক্ষা তো এই শিক্ষাগুলোকে না আমরা যদি গ্রহণ করি তাহলে আমরা হচ্ছে সেইরক সে মানে রাস্তা আমরা হাঁটতে পারবো না সর্বদাই যেতে পারবো না মানুষের যে ছবি আঁকা একটা মানুষের নেশা বা পেশা যেটা বলবেন সর্বদাই কী শিক্ষা মানুষকে এমনই এক জায়গায় নিয়ে যেয়ে পৌঁছাই আজকে যে ডাক্তার সেও একটা শিক্ষা পুলিশ তাক সেও একটা শিক্ষা প্রত্যেকটা ইঞ্জিনিয়ার শিক্ষা প্রত্যেকটার পিছনে আজকে কী শিক্ষার অনুশীলন রয়েছে প্রত্যেকটা কাজের পিছনে শিক্ষা আমাদের সর্বদাই সব কিছু জায়গাতেই আমাদেরকে শিক্ষা ছাড়া আমরা কোনো মুহূর্তে কোনো পোস কিছু জায়গায় পৌঁছাতে পারি না আমাদের লক্ষ্য যদি বড়ো থাকে শিক্ষাটা আমাদেরকে সেরকমভাবেই করে তুলতে হবে